পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের ব্যাঙ্কে খুবই সহজ এবং খুবই মানুষের জন্য করে তুলতে সাহায্য করছেন কারণ পশ্চিমবঙ্গ সরকার জানেন যে এখন যদি আমরা খুবই সুদ এবং খুবই কম সুদ পরিমাণ অন্য রাজ্যর থেকে খুব কম রাখি এবং করে তুলি তাহলে মানুষেরা এখানে নিজের ইনভেস্ট টাকা এবং এবং টাকা যত সম্ভব মানুষ সেখানে ইনভেস্ট করে সুদ ঠিক সঠিক সময়ে দিতে পারেন এবং এর ফলে মানুষের বাইরে না গিয়ে পশ্চিমবঙ্গের ভিতরে যে পশ্চিমবঙ্গের বীমা আছে পশ্চিমবঙ্গের খাতা আছে মানুষ পশ্চিমবঙ্গে করবে এবং এর ফলে পশ্চিমবঙ্গের সরকারও এখান থেকে খুবই সুবিধা হবে